কৃষি প্রয়োগ করা নতুন উদ্ভাবনী পদ্ধতিগুলি হলো বিভিন্ন ধরণের জলবায়ু রাসায়নিক সার কীটনাশক মাটির উর্বরতা ইত্যাদি চারাগাছ বা বীজ যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেইগুলোকে খুব যত্নভাবে বসানো বা মাটিতে পোঁতা দরকার সবার প্রথমে যেটা দরকার মাটিতে সার প্রয়োগ করা এবং মাটিকে আরও উর্বর করে তোলা জলবায়ুর সাথে মাটি খনন করা মাটি খনন সময়ে করা যেগুলো সব থেকে বেশি দরকার হয় কৃষিকাজে এছাড়া যে চাষবাস করার যিনি মালিক তাকে সময় মতো সব কিছু পরিদর্শন করতে হয় যে রাসায়নিক সার বা যে জৈব কীটনাশক বা যেসব পেস্ট আমরা ব্যবহার করে থাকি সেগুলিকে সঠিক মাত্রায় ব্যবহার করা উচিত অতিরিক্ত মাত্রায় সেসব জিনিসকে ব্যবহার উচিত নয় যতোটা দরকার তার থেকে প্রয়োজনের বেশি উচিত নয় যদি প্রয়োজনের বেশি আমরা রাসায়নিক সার বা কীটনাশক জাতীয় ওষুধ আমরা ব্যবহার করে থাকি এতে ফসল ভালো না হতেও পারে ফসল খারাপের দিকে যেতে পারে বা কীট পতঙ্গের হাত থেকে আমরা বাঁচাতে নাও পারি অর্থাৎ এক একটা জমিতে যতোটা মাটি খননের দরকার এবং যতোটা মাটি উর্বর করা দরকার যতোটা কীটনাশক সার বা রাসায়নিক সার ব্যবহার করা দরকার সেইগুলোকে আমরা আরও ব্যবহার করে থাকি নতুন বায়লজিকাল পদ্ধতিতে যেসব আমরা চাষবাস করে থাকি ধাপ চাষ ধান চাষ উরি চাষ এই চাষগুলো বৈজ্ঞানিক এবং সাইন্টিফিকভাবে খুব পাহাড়ি এলাকায় ভালোভাবে প্রচলন রয়েছে কারণ সেখানকার জলবায়ু নর্মাল সাধারণ জলবায়ুর থেকে সবসময় আলাদা হয় তাই কৃষি প্রয়োগে সবসময় প্রদর্শনীয় দিকগুলি লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি